হ্যাঁ অবশ্যই লকডাউনের পর থেকেই তো এইসব তৈরি হলো এইসব আমরা এইসব জিনিসের মুখোমুখি হলাম যে অনলাইন স্কুলিং এবং ওয়ার্ক ফর্ম হোম বাড়ির থেকে আমরা চাকরি করছি এখন অনলাইনের মাধ্যমে এইগুলো আমরা এখান থেকেই শিখলাম এবং জানলাম হ্যাঁ বাইরের দেশে এটা হতো বাইরের দেশে আগের থেকেই যেমন চীনে সব কিছুই ওরা অনলাইনে করতো সে হতো কিন্তু আমাদের ভারতবর্ষে আগে এরকম ব্যবস্থা ছিলো না এবং এই ব্যবস্থা হবার পর থেকে আমাদের খুবই অসুবিধে হচ্ছে তখন অভিজ্ঞতা কেমন ছিলো বলতে তখন আর কোনও উপায় ছিলো না সেই জন্যে সেটা করা হয়েছে ওয়ার্ক ফর্ম হোমও ঠিক আছে বাড়ির থেকে কাজ করা অনলাইনে সেটা বেশ সুবিদাদায়ক কিন্তু ছোটোদের যে অনলাইন স্কুলিং ব্যাপারটা যেটা ক্লাসটা স্কুল থেকে হচ্ছে না ক্লাসটা বাড়ি থেকে হচ্ছে এবং ক্লাস করা হয়ে যাচ্ছে সেখানে ছোটো বাচ্চাদের কিন্তু মানসিকভাবে অনেক বিকৃতি এখানে দেখা যাবে তার কারণ কেন বলুন তো তারা ছোটোবেলার থেকে একা থাকতে শুরু করবে অনলাইনের জন্য একা থাকতে শুরু করবে এবং এই যে আমরা বড়ো হয়ে বলি ইন্ট্রোভার্ট এখন আমরা ওই সো কলড ইন্ট্রোভার্ট এখন প্রচুর জায়গায় দেখতে পাচ্ছি এবং সেটার আমার মনে হয় অন্য কারণ হচ্ছে এই অনলাইন ব্যবস্থা